আমার তোলা প্রিয় ছবিগুলির মধ্যে একটি সবথেকে প্রিয় ছবি হচ্ছে আমাদের যেদিন স্কুলের শেষ দিন ছিল সেই দিন আমরা সকল শিক্ষক শিক্ষিকার সাথেই ফটো তুলেছিলাম তাছাড়া আমরা যে বন্ধুরা ছিলাম বন্ধুবান্ধবীরা সকল ছাত্রছাত্রীরা মিলে একটা গ্রুপ ফটো তুলেছিলাম সেই গ্রুপ ফটোটি আমার কাছে অত্যন্ত প্রিয় কেননা সেই ফটোর মধ্যে আমাদের কাছে জুড়ে রয়েছে আমাদের সেই স্কুলজীবনের স্মৃতিগুলি যা জীবনের সবথেকে সুন্দরতম মুহূর্তের একটি স্মৃতি হিসেবে মনে করে থাকি স্কুলজীবন এমন একটি জীবন যা কেউ কোনও দিনও ভুলতে পারে না এবং এটি সবথেকে সুন্দরতম সময় হয়ে থাকে আমাদের জীবনে যেই সময় আমাদের কোনও টেনশন থাকে না আমরা শুধুমাত্র এনজয় করতে পারি আমাদের লাইফটাকে এই জন্য এই ছবিটি আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ এবং এই ছবি ফটোটি তোলার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছিল সকল শিক্ষক শিক্ষিকাদেরকে এক কাছে জড়ো করতে হয়েছিল শেষ দিন ফটোটা তোলার সময় অর্ধেক ছেলে মেয়ে প্রায় কাঁদতে শুরু করে দিয়েছিল সেই সমস্ত কথাগুলো ভেবে যে আমরা কিছুদিন পরে সবাই আলাদা আলাদা হয়ে যাবো এই কারণেই আমাদেরকে এই ছবিটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের সামনে তাই এই ছবিটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার একটি অত্যন্ত প্রিয় ছবি